ভারতের বিখ্যাত কিছু নৃত্যশৈলীগুলি হল ভরতনাট্যম কত্থক কথাকলি কুচিপুরী মনিপুরী মোহিনীআট্যম সত্রিয় এ ছাড়াও পুরুলিয়ার কিছু বিখ্যাত নৃত্য শিল্পীদের মধ্যে হল সুনৃত্য বিখ্যাত পুরুলিয়ার বিখ্যাত ছৌ শিল্পী হল কার্তিক শিমুরা পুরুলিয়াতে তিন ধরনের ছৌ নৃত্য দেখা যায় এ ছাড়া ভারতের সব থেকে জনপ্রিয় নৃত্য হল ভরতনাট্যম ভরতনাট্যমের কিছু বিখ্যাত নৃত্যশিল্পীর নাম হল রুক্মনী দেবী যামিনী কৃষ্ণমূর্তি শান্তা রাও আরো অনেকে ভরতনাট্যম সাধারণত তামিলনাড়ুতে দেখা যায় তা ছাড়া কথাকলি হল কেরলের এক নৃত্য কিছু বিখ্যাত নৃত্যশিল্পী হল কৃষ্ণ কুলপো কৃষ্ণণ কুট্টি গোপীনাথ